এই মাছ ধরা পেশায় মজা আছে এই সব মাছ ধরা পেশা সম্পর্কে আমার যেমন ধারণা আমার বাবা মা এই পেশায় মাছ ধরা এই পেশায় করে তেমন হচ্ছে এই মাছ ধরার পেশাটা আমারও ভালো লাগে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করা যায় আসল ব্যাপারটা তো টাকা ইনকাম করা নিয়ে তেমন এই মা অল্প সময়ে অনেক টাকা ইনকাম হয় হয়তো এ তো অনেক হ্যাপা আছে ঝামেলা আছে কিন্তু আমিও চাই যে আমার পরবর্তীকালে আমিও এই মাছ ধরা মাছ ধরায় এই হ্যাপ মাছ ধরাই এই ইয়েতে থাকতে পারি